ভারতের রাজ্যে অনেকগুলি জায়গা আছে যেগুলি আমাদের যাওয়া খুবই দরকার সেইগুলি হলো দার্জিলিং গ্যা গ্যাংটক কুলু মানালি তার পরে পুরী দীঘা এই সব জায়গায় দার্জিলিংয়ে যেমন আমরা যাই খুব সুন্দর সুন্দর জিনিস আছে দার্জিলিংয়ে দেখার তার জন্য আমরা যাই তার পরে টাইগার হিলেও যাই আমরা টাইগার হিলে যে সূর্য ওঠাটা যে দেখায় ওইটা খুব অপূর্ব এত অপূর্ব যে তার কোনো এ নেই এত সুন্দর দেখতে ওই দেখার জন্য দার্জিলিংয়ে অবশ্যই যাযাওয়া দরকার গ্যাংটকে যেমন ঘুরতে যাওয়ার ওখানেও অনেক কিছু আছে যে ওখানটায় এত সুন্দর দেখলে অপূর্ব যেমন বরফ আছে তেমন সব কিছুই আছে গ্যাংটকে তার জন্যও গ্যাংটকেও যাওয়া দরকার পুরীতে পুরীতেও গেলে তা পুরীতে পুজো দেওয়ার দীঘায় যেমন এত সুন্দর এত এত ঢেউ আছে সেই ঢেউয়ের এর জন্যও দীঘায়ও যাওয়া যাওয়ার দরকার পুরীতেও যাওয়া দরকার পুরীতেও সেই সেম দীঘার থেকে পুরীটা বেশি বড় কেন দীঘার ঢে পুরীর ধে ঢেউ অনেক বেশি আর পুরীই বেশি দীঘার থেকেও পুরীতে ঘুরতে যাওয়ার বেশি জায়গা আছে ওর জন্য পুরীতে যাওয়াটাও দরকার দীঘাও যেমন যাওয়ার দরকার পুরীটাও তেমন ঘুরতে যাওয়া দরকার